আমি একটি অ্যাপে খাবার অর্ডার করেছিলাম তো আমি দেখি যে খাবারটা অর্ডার দেখাচ্ছে মোবাইলে কিন্তু খাবারটা আমার হাতে আসেনি সেই জন্য আমি সেখানে অভিযোগ জানাচ্ছি যে খাবারটা কেন এলো না আমি ডেলিভারি সংস্থার কাছে অভিযোগ জানতে চাই যে আমার ফোনে যেহেতু অর্ডার দেখাচ্ছে আমি খাবারটা কেন পাই নি তো আপনারা দ্রুত সংযোগ তার ব্যবস্থা নিন